হ্যাঁ নমস্কার বলুন আপনি হচ্ছে মহাদেব জুতো স্যু হাউজে ফোন করেছেন বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নরম বলতে যেগুলো নরম বলতে যেগুলো ডাক্তার ডাক্তার লিখে দেয় বৃদ্ধ বয়স বৃদ্ধ লোকেদের জুতোটা রয়েইছে আমাদের ওই জুতোটা আমাদের জুতো দোকান অনেক বছরের পুরনো একশো বছর প্রায় হতে যাচ্ছে আমাদের দোকানে আপনি যা যা জুতো চাইবেন সব জুতো এ টু জেড পাবেন অতো ঘোরার আপনার দরকার ছিলো না প্রথমেই আমাদের দোকানে এলে প্রথমেই পেয়ে যেতেন আপনাদের বাড়িতে কতো কতো জনের জন্য ওই জুতোটা লাগবে দুজন আচ্ছা জুতোটার দামটা একটু বলে দিই দুশো পনেরো টাকা করে দাম আছে না না এরকমই এখন বাজারে দাম চলছে বাজার বুঝতে পারছি কিন্তু বাজারে এখন এরকমই দাম আছে না কমানো যাবে না

সেটা সে যখন কিনতে আসবেন না তখন সে কথা বলে কম হয়ে যাবে সেদিকে চিন্তা নেই আপনার তবে আমরা বেশি হুম না অসুবিধা নেই আমরা বেশি দাম ধরবো না কোনো অসুবিধা নেই আপনি হচ্ছে আসুন একটু কথা বলে ঠিক ঠাক দাম ঠিক ঠাক দাম করে দিয়ে দেবো আচ্ছা আর কবে আসবেন কালকে কিন্তু দোকানটা আমাদের কাল পরশু বন্ধ থাকবে কারণ আমাদের অনুষ্ঠান বাড়ি রয়েছে কাল পরশু বাদে তরশু থেকে খোলা আছে প্রত্যেক দিনই খোলা থাকে আর শুধু বৃহস্পতিবার বিকালে বন্ধ থাকে মোটামুটি কাল হ্যাঁ কাল পরশু বাদে সব দিনই খোলা আছে বৃহস্পতিবার হ্যাঁ আর একা এলে ফোন করলে কোনো অসুবিধা নেই ফোন করলে তো আরও জেনে যাবেন নম্বরটা তো আছেই

হ্যাঁ হ্যাঁ আর না হলে যদি পায়ের মাপটা নিয়ে চলে আসতে পারেন তাহলে আর আনার দরকার নেই বৃদ্ধ বৃদ্ধ লোক তো আর আনার দরকার পড়বে না পায়ের মাপ হ্যাঁ হ্যাঁ দামের কোনো অসুবিধা নেই দাম দেখে শুনেই করে দিবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ